পশ্চিমবঙ্গের জনপ্রিয় সাংস্কৃতিক কেন্দ্র বা পারফরমেন্সের কিছু স্থান রয়েছে যেখানে নাটক এবং নাচের অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি আয়োজন করা হয়ে থাকে যেমন ভারতীয় যাদুঘর ভিক্টোরিয়া মেমোরিয়াল এবং নন্দন থিয়েটার এই সমস্ত সাংস্কৃতিক পারফরমেন্স বা সাংস্কৃতিক কেন্দ্রগুলিতে বিপুল পরিমাণে লোকজন আসার জন্য এইগুলোর গঠন অনেক বৃহৎ ধরনের হয় যাতে বিপুল পরিমাণে লোকজন এখানে এসে এই সাংস্কৃতিক পারফরমেন্সগুলি দেখতে পারেন এছাড়া এ এগুলোর অবস্থান ওয়েস্টবেঙ্গলের মধ্যে হওয়ার জন্য ওয়েস্টবেঙ্গলের লোকদের অনেক সুবিধা হয়ে থাকে এখানে আসার ক্ষেত্রে তাই জন্য এখানে নাটক নাচ এবং নাচের অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি খুব সহজ আর সুগঠিতভাবে আয়োজন করা হয়ে থাকে